বিয়ের অনুষ্ঠানে প্রথমত আমরা ডিএমসি থেকে ওদের দুর্গাপুর মিউনিসিপালটি যেটা আছে ওখানে থেকে আমরা জল বুক করি ট্যাঙ্কিতে ওরা দিয়ে যায় তাছাড়া আমরা জল নিই বড়ো বড়ো যে জারগুলো আছে জার মানে ভরে জারে করে জল ভরে রাখি সেই জল ভালো করে ঢাকা দিয়ে যাতে করে কোনো ইনফেকশান না হয়ে যায় সেটা করি প্লাস আমাদের ছোটো যখন আমরা খাবারের সময় যে বিসলারির যে জলগুলো ফিলটার ওয়াটার ফিলটার জল যেগুলো সেগুলো আমরা দিয়ে থাকি এইভাবেই জলটা ব্যবহার করি